হ্যালো শ্রীদুর্গা হোটেলে কাজ করেন ডেলিভারি বয় বলছেন হ্যাঁ বলতে চাইছি যে আমার আমি যে অর্ডারটা দিয়েছিলাম বিরিয়ানি এবং চাউমিন ও পাঁচটা এগ রোল আপনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আপনি এখন কোথায় আছে বলতে পারেন আমি হুগলি বাসের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার দেওয়া আমার দেওয়া যে ফোন নাম্বারটা আছে ওই ফোন নাম্বারে আপনি তো কনট্যাক্ট করে নিতে পারতেন আপনি কতা কটার সময় পৌঁছাবেন বলতে পারবেন দেখুন আমার বাড়িতে অনেকগুলো গেস্ট আছে যাদের জন্য আমি খাবারটা অর্ডার করেছিলাম তো আপনার না আসার কারণটা জানতে পারি আপনি এত দেরি করছেন কেন আমি যার জন্য আপনাদের ম্যানেজারের সঙ্গেও ফোন করলাম ম্যানেজার বলল ডেলিভারি বয় বেরিয়ে গেছে তো ডেলিভারি হো হতে এত দেরি হচ্ছে কেন আপনি ওনার সঙ্গে কথা বলে নিন যার জন্য আপনার সঙ্গে আমি ফোন করলাম অ্যাকচুয়ালি আপনার লোকেশনটা কোথায় আছে বলতে পারবেন আমার অবস্থানে পৌঁছাতে গেলে আর কতক্ষণ সময় লাগবে সেটা বলুন এবং আপনি কত সময়ে আমি আমার কাছে আসবেন সেটাও বলুন